আমি পাঞ্জাবি রাসুই থেকে তিন প্লেট বিরিয়ানি তিন প্লেট চিকেন কষা অর্ডার করতে চাই আমি এখন আমি আমার আগের ঠিকানায় নেই আমার বর্তমান ঠিকানা হচ্ছে দুর্গাপুর স্টিল পার্ক এই ঠিকানায় যদি অর্ডারটি দেওয়া হয় তাইলে খুব ভালো হয়